বাংলা ভাষা এই অঞ্চলের প্রধান ভাষা এবং ঐতিহ্য ও সম্পদ থেকে অনেক প্রভাবিত হয়েছে এই অঞ্চলের সংস্কৃতি সমাজ ও সাহিত্যে বাংলা ভাষার গুরুত্ব অনেক বাংলা ভাষা এই অঞ্চলের শিক্ষা ও সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঞ্চলের প্রথম শিক্ষা ও সাহিত্যে বাংলা ভাষায় প্রদান করা হয় এবং এই সব অঞ্চলে বাচ্চা জন্মানোর পরেই তার মায়ের কাছ থেকে প্রথম বাংলা ভাষাই শোনে বাংলা ভাষায় এই অঞ্চলের শিক্ষার্থীদের মাতৃভাষা হিসেবেও প্রভাবিত করে এবং তার সাহিত্যিক ও সংস্কৃতিক উন্নয়নেও সহায়তা করে বাংলা ভাষায় এ অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা ভাষা এই অঞ্চলের মানুষদের সামাজিক অঙ্গীকার সংস্কৃত ভাষার জাতীয় গর্ব সৃষ্টি করে এছাড়াও বাংলা ভাষা রাজনৈতিক আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে